গর্বিত হওয়ার জন্য আমি আমার কাজ বলতে পারেন আমি আমার শখও বলতে পারেন ক্রিকেট খেলা একটা টুর্নামেন্টে গিয়ে ক্রিকেট খেলাতে আমি আমার গর্বিত হওয়ার মতন একটা ইনিংস খেলেছিলাম সেখানে গর্ব বোধ হয়েছিলো এই কারণে কারণ সেখানে আমি একটা বলারকে পরপর তিনটা ছয় মেরে হ্যাট্টিক করেছিলাম এবং সেই ওভারেই আমি আমার ম্যাচের

সেই ওভারে আমি আমার ম্যাচকে জিতিয়েছিলাম তাই আমার খুব গর্ব বোধ হয়েছিলো তো প্রথমে আমি যখন ব্যাটিংয়ে নামি প্রথমে মনে হয়েছিলো আমার যে হয়তো সবার মতো আমিও দু এক বলে আউট হয়ে যাবো কিছু রান করেই আউট হয়ে যাবো কিন্তু পরবর্তী সময় আমার সাথে আমার অপর যে ব্যাটসম্যান ছিলো দুজন মিলে আমরা খুবই একটা ভালো পার্টনারশিপ নিয়ে আসি এরপর আমরা ওই যে রান ছিলো আমাদের একটা সে রানের সামনা সামনি দুইজন চার ও ছয় মেরে সেই রানের কাছাকাছি নিয়ে যাই তারপর লাস্ট ওভার আসে লাস্ট ওভারের সব থেকে বেশি উইকেট পাওয়ার একজন বোলার সে বল করতে আসে তো আমরা আমি তাকে তিনটে পরপর ছয় মেরে ম্যাচ জিতিয়েছিলাম তো প্রথম গর্ববোধ ফিল হয়েছিলো যে আমি আমার দলের জন্য একটা খুব সুন্দর ইনিংস খেলেছি তাই আমাকে নিজেকে নিজের প্রতি গর্ব বোধ হয়েছে